হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ ম্যাডাম বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কেবল হ্যাঁ ম্যাডাম বলুন কি বলছেন আচ্ছা ম্যাডাম আমাদের তো চল্লিশ মিনিট পরে তো দেরি হয়ে যাবে কেন কি আপনাদের তো স্কুল চারটে ছুটি হয় তো তো এবারে না ম্যাডাম আমাদের তো ওর বাবা হচ্ছে বাইরে কাজ করে এবার আমারও একটু বাড়িতে কাজ থাকে হ্যাঁ তো সেইক্ষেত্রে আমাদের তো বাবারও টাইম হবে না আমারও টাইম হবে না কেন কি আপনারা তো বলেছে চারটে ছুটি হলে দশ পনেরো মিনিট হলেও তবুও মানা যায় কিন্তু চল্লিশ মিনিট তো অনেকটা দেরী হয়ে যাবে না তাছাড়া তাছাড়া ওর তো তাছাড়া ওর তো সাড়ে চারটা থেকে টিউশন বাড়িতে পড়ানো আছে ততক্ষন তো মাস্টার এসে বসে থাকবে না না আচ্ছা আচ্ছা দেখুন তখন তো আমরা সম্মতি দিয়েছিলাম ঠিকই কিন্তু তখন তো ওর প্রাইভেটটা একটু সাড়ে ছটা থেকে হচ্ছিলো কিন্তু এখন প্রাইভেট মাস্টার না চেঞ্জ পাল্টে দিয়েছে সময়টা হ্যাঁ তার জন্য সাড়ে চারটা থেকে যদি আপনার চারটে থেকে চারটেই স্কুল ছুটি হয় চারটে থেকে চল্লিশ মিনিট মানে চারটে চল্লিশ তাহলে সাড়ে চারটা থেকে আসার কথা তখন থেকে মাস্টারমশাই এসে বসে থাকবেন সেটাতো হয় না আচ্ছা ঠিক আছে আমি ওর বাবাকে বলে দেখবো আচ্ছা ম্যাডাম আচ্ছা ম্যাডাম কতদিন হবে এটা আপনাদের প্রোগ্রামটা কবে আচ্ছা দেখুন এবারে আমাদের তো প্রাইভেট মাস্টারের সঙ্গে কথা হয়ে গিয়েছে এবারে এক মাস মানে বুঝতে পারছেন তো কতটা সময় আচ্ছা ঠিক আছে আমি তাহলে ওর বাবাকে বলে দেখবো আর টিউশন মাস্টারকেও বলে দেখবো যে যদি টাইম সময়টা চেঞ্জ করতে পারে আচ্ছা ম্যাডাম বলছি তাহলে আপনার এই নাম্বারে কি কল করবো না অন্য নাম্বার আছে আচ্ছা ম্যাডাম ঠিক আছে থ্যাংক ইউ ম্যাডাম হ্যাঁ রাখুন